হ্যালো হ্যাঁ মা কালী রেস্তোরাঁ তো হ্যাঁ আমি ন্যাওদা থেকে শুভময় মন্ডল বলচি হুম হুম হ্যাঁ হ্যাঁ আমার এই একটা অর্ডার ছিলো হুম এক প্লেট বিরিয়ানি হ্যাঁ কতো দাম একশো চল্লিশ দামটা একটু বেশি দশ টাকা বেড়েছে না আচ্ছা ঠিক আছে আপনি মালটা আমাকে হোম ডেলিভারি করে দিন ক্যাশ অন ডেলিভারি দিই দেবো হুম হ্যাঁ ওই তো আপনার ওখানে কাজ করে না প্রদ্যুত ও জানে আমার বাড়ি ন্যাওদায় বাড়ি ওই প্রাইমারি স্কুলের কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে